বাংলা ভাষা আমার কাছে সবসময় আকর্ষণীয় মনে হবে তার সাধারণ কারণ হচ্ছে আমি বাঙালি সেই জন্য কিন্তু আমি যদি বাঙালি নাও হতাম না যেমন আমি ধরুন দেশের বাইরে অনেকের সাথে কথা বলি এবং কথা বলে অনেক বিদেশি মানুষও এটা বলেন যে বাংলা ভাষায় যে মাধুর্য রয়েছে সেই মাধুর্য কোনো ভাষায় নেই বাংলা ভাষা খুবই একটা মিষ্টি ভাষা এবং শ্রুতি মধুর ভাষা এই ভাষা এবং ওর এই ভাষা শুনলেই ভালো লাগে এবং তাছাড়া আমরা জানি যে বাংলা ভাষার ইতিহাস কী বাংলা ভাষার জন্য বাংলাদেশে কত জন আমাদের বাংলা ভাই তাদের প্রাণ দিয়েছে তারা বাংলা ভাষার জন্য মৃত্যুবরণ করেছে এর থেকে বড় ত্যাগ কিছু হয় না মানে জীবন ত্যাগ করেছে আমরা সেই জন্যে উদ্যাপন করি একুশে ফেব্রুয়ারিকে মা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তো এই জন্যেই মানে আর কোন ভাষার জন্যে মানুষ প্রাণ দিয়েছে আমার জানা নেই বাংলা ভাষার জন্যে মানুষ প্রাণ দিয়েছে সেই জন্যেই এই ভাষা একটার অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবং এই ভাষা তাছাড়াও খুবই মিষ্টি সেটা যে কোনো অন্য ভাষার লোকও সেটা স্বীকার করে